কীভাবে ভোক্তারা টেকসই এবং নৈতিক পশুপালনের অনুশীলন সমর্থন করতে পারেন যেমন স্থানীয় প্রাপ্ত উৎস জৈব মুক্ত পরিসরের পশুপণ্যগুলি বেছে নেওয়ার চেষ্টা ছোট আকারের কৃষকদের সমর্থন করে নেওয়া আপনি কি সরকারি স্কিম থেকে কোনো সাহায্য পান হ্যাঁ এখন সরকারি স্কিম থেকে অনেক সাহায্য পাওয়া যায় পশুপালন করার ক্ষেত্রে কোনো এনজিওর সঙ্গে যোগাযোগ করলে বা এখন প্রত্যেকটা জায়গায় হচ্ছে সেলফহেল্প গ্রুপ আছে ওই গ্রুপের মাধ্যমে আমরা লোন নিতে পারি বা লোনের সুপারিশ করতে পারি এবং লক্ষ্য করে দেখা যায় কোনো কিছু ক্ষেত্রে লোন নেওয়ার পর সেই সেলফহেল্প গ্রুপের দ্বারাই লোন ছাড়া হয় সেখানে পশুপালনের লোন নেওয়া হয় কোনো কিছু গাছ লাগানোর লোন নেওয়া হয় নানা রকম দিক থেকে লোন নেওয়া হয় সরকার আমাদেরকে নানা রকম স্কিমের অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে এবং সুযোগ সুবিধা অনুযায়ী এই পেশাকে লক্ষ্য করে এমন পরিকল্পনা আছে যেটা আমাদের খুবই ভালো সুপারিশও আছে এই পেশাটিকে আরও ভালো করে এবং সহজ করে তুলেছে এবং নৈতিক দিক থেকে এ আকার অসাধারণ এবং ভালো এই পেশাটিকে লক্ষ্য করে মানুষ পরিকল্পনা করেছেন এবং কৃষকদের সমর্থন করা সম্ভব হয়েছে আমি যেসব সরকারি স্কিম থেকে এই অনুদান পেয়েছি সেই স্কিমের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য হল পশুপালন মুক্ত সার এ মুক্ত জৈব সার সার কীটনাশক ওষুধ গাছের গোড়ায় দেওয়া বা সেখান থেকে নানা রকম শেখানো আমি না সেলফহেল্প গ্রুপ থেকে নানা রকম পদ্ধতিতে শেখানো এইসব কাজ শেখা হয় বা অনুশীলন সমিতিতে নানা রকম কাজ শেখা হয় ও মুক্ত পরিসরে পশু পণ্যগুলি বেছে নেওয়া হয় এই কৃষকদের সমর্থন করা হয় এইভাবে কাজ বা কাজের সুপারিশ গড়ে উঠেছে